পূর্ব বর্ধমান জেলায় কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম শিল্প আছে বিভিন্ন রকম সার্ভিস বা পরিষেবা কেন্দ্র আছে তাছাড়া তারা ছোট ছোট ব্যবসা করতে পারে শিল্প কারখানা খুলতে পারে জামা কাপড়ের ব্যবসা ছোট মুদির ব্যবসা মিষ্টির দোকান এছাড়া এখন তো অনেক রকম অনলাইন ডিজিটালের জন্য নানা রকম পরিষেবা কেন্দ্র খোলা হচ্ছে ব্যাঙ্ক পরিষেবা কেন্দ্র আধার পরিষেবা কেন্দ্র এইগুলির মাধ্যমে তারা সহজে ব্যাঙ্কে না গিয়ে সেখানে গিয়ে টাকা জমা দিতে পারে আধার কার্ড করাতে পারে আদালতের সমস্যার সমাধান করতে পারে করের জন্য ছোট ছোট কেন্দ্র খোলা হয়েছে যেখানে করের টাকা জমা দিতে পারে এছাড়াও খোলা হয়েছে অনলাইনে ফর্ম ফিলাপ করার জন্য ছোট ছোট ক্যাফে সেখানে তারা টাকা জমা দিতে পারে এবং ক্যাফেতে গিয়ে ফর্ম ফিলাপ করতে পারে এইসব জীবিকাগুলো এখন চালু হয়েছে আর কর্মসংস্থান বর্ধমানে খুব একটা ভালো নয় মানুষ সরকারি চাকরিটা বেশি পছন্দ করে কারণ হচ্ছে সরকারি চাকরিতে অনেক বেশি পরিমাণে রোজগার করা যায় খাটনি কম হয় আর সরকারি চাকরির একটা পদ থাকে সেই পদের একটা সম্মান পাওয়া যায় মানুষ সরকারি চাকরিওয়ালাদেরকে সম্মান করে আর সরকারি চাকরি যদি কেউ পায় তাহলে মানুষের কাছে তার সম্মান বাড়ে সে গর্ববোধ করে মানুষ তাকে বেশি পছন্দও করে আমি লক্ষ্য করেছি যে আমার জেলায় বেকারত্ব অবশ্যই বিরাজ করে কারণ এখানে মানুষ ঠিকমতো কাজ ফাজ করতে পারে না আমি তাদেরকে বলব তারা নিজেদের নিজেদের কাজকে কাজে লাগিয়ে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছোট ছোট ব্যবসা করতে পারে বা পড়াশুনো যদি ভালো পারে তাহলে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারে এ বন বিভাগের কাজ করতে পারে এছাড়াও নানা রকম কাজ এখন হচ্ছে বাড়িতে বসেও কাজ করা যায় সেইসব কাজ করে করা যেতে পারে